গাছপালা আমি খুবই ভালোবাসি খুবই পছন্দও করি ওই জন্য গাছপালা আমি লাগাই আমি যখন অনেকদিনের জন্য বাইরে যাই আমার পরিবারের লোকজন ওই গাছপালাগুলোকে খুব যত্ন সহকারে পরিচর্যা করে